আপনার দোকানের তো অনেক নাম ডাক শুনেছি তা আমায় একটু মিষ্টি দই দিন তো

আড়াইশো দিন খুব ভালো তা দিদি আপনি কীভাবে বানান

ও দইটা দইটা এই দুধটা ঠান্ডা করে নিতে হবে তা প্লাস্টিকের ওই বাটিগুলোতে দিলে কিছু হবে না আর বলছি যে কতটা দুধে কতটা চিনি দেবো ও হ্যাঁ আসবো তো তা আপনি কীভাবে বানান তাই একটু জিজ্ঞাসা করছি আমি বাড়িতে বানিয়ে একটু